আমার অঞ্চলে উপলব্ধ যে স্পোর্টস সেন্টারগুলি তার মধ্যে আমার খুব গর্ব হয় আমার পাড়াতেই বিবেকানন্দ সংসদ নামে একটি ক্লাবে বিশ্বজিৎ হালদার উনি টিচার বাট কয়েকশো ছেলে ওনার কাছে নিয়মিত প্রশিক্ষণ নেয় ফুটবলের ভালো লাগে আমার দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষটা নিঃস্বার্থভাবে কিছু কাজ করে আগামী দিনের জন্য এ মানুষ গ্ এই বাচ্চাবাচ্চা ছেলেমেয়েগুলো যারা আগামীদিনে আমাদেরই প্রজন্ম আমাদেরই ভবিষ্যৎ তাদের জন্য যেভাবে কাজ হয় শুধু আমার ওই পাড়া বলে নয় পাশাপাশি বিভিন্ন ক্লাবেই অ্যাট লিস্ট এই ফুটবল কালচারটা এখনও কিছুটা রয়ে গিয়েছে এবং এই জন্য আমার এই তাদের কাছে তাদের শুধু শুভেচ্ছা নয় তাদের কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ যে যে ছেলেবেলাটা আমি কাটিয়ে এসেছি যে ছেলেবেলা আমরা দেখতাম সেই ছেলেবেলাটাকে শুধু নয় আগামী দিনকেও সেই মানুষগুলো নিজেদের শ্রম দিয়ে সমৃদ্ধ রাখছেন এই জন্য আমি অন্তত তাদের কাছে কৃতজ্ঞ